আমার এলাকার প্রাথমিক পেশা হল চাষবাস বা কৃষি কারণ বেশিরভাগ মানুষ এখানকার চাষবাস বা কৃষির উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে তারা তাদের সংসার চালায় ছেলে মেয়েদেরকে পড়াশোনা করায় তাই প্রাথমিক পেশা যদি বলতেই হয় তাহলে বলতেই হয় যে আমাদের এখানকার যেহেতু আমার বাড়ি গ্রামে প্রাথমিক পেশা কিন্তু কৃষি এবার যদি বলি যে শহরের বিভিন্ন স্থান থেকে বহু পর্যটক আমার গ্রামে আসে আমাদের এখানকার পেশা বা শিল্প সম্পর্কে জানতে কারণ পর্যটকরা পর্যটনকেন্দ্রে আসেন বিভিন্ন জিনিস দেখতে নতুন নতুন জিনিস শিখতে বা জানতে তা সে তো তাদের আগ্রহ খুব একটা ভালো পরিমাণ থাকে এখানে যেহেতু বিভিন্ন রকমের শিল্প আছে যেমন মৃৎশিল্প তাঁত শিল্প বিভিন্ন রকমের ভাস্কর্য শিল্প কৃষি শিল্প এছাড়াও রয়েছে মৎস্য শিল্প এছাড়াও অনেক রকমের শিল্প রয়েছে শহরের মানুষ বিভিন্ন রকম শিল্প সম্পর্কে জানতে আগ্রহী হয় তারা মৃৎশিল্প সম্পর্কে জানতে আগ্রহী হয় তারা কী করে এখানকার মানুষ কীভাবে মৃৎশিল্প দিয়ে মাটির হাঁড়ি মাটির তৈরি ভালো ঠাকুরের মূর্তি এবং মাটির কড়াই বিভিন্ন রকমের জিনিস তাওয়া মাটির কীভাবে তৈরি করছে মাটিটা কীভাবে তৈরি কোথা থাকে নিয়ে আসছে বা কীভাবে সেটাকে আরো ভালো করে উন্নত করে তার থেকে বালি কাঁকড়গুলো বার করে কীভাবে জিনিসগুলো ছাঁচে লাগিয়ে কীভাবে তৈরি করছে তারপরে সেটাকে কীভাবে পোড়াচ্ছে রোদে নাকি তাপ দিয়ে তারপর কীভাবে সেটাকে রং করছে বা সবটাই তারা জানতে আগ্রহী হয় এছাড়াও রয়েছে তাঁত শিল্প তাঁত শিল্পের কথা না বললেই নয় কারণ তাঁত শিল্পের মধ্যে তারা বিভিন্ন রকম জিনিস জানতে পারে কীভাবে তাঁতের সে কাজ তৈরি হচ্ছে তাঁতের শাড়ি বা এখন এখনকার সময় দাঁড়িয়ে তাঁতের তৈরি চুড়িদার বা কুর্তিও পাওয়া যায় সেই সম্পর্কে তারা যা খুব বেশি জানতে আগ্রহী তাঁতের জিনিস মানুষ খুব বেশি পছন্দ করে তাই তারা ওই সব সম্পর্কে বিভিন্ন রকম জানে এছাড়াও কৃষি সম্পর্কেও তারা খুব বেশি জানতে আগ্রহী হয় কারণ শহরের মানুষ কৃষি সম্পর্কে খুব একটা বেশি কিছু তারা জানে না কিন্তু তাদের দৈনন্দিন জীবনে কৃষির আর দরকার হয় কারণ খাওয়া দাওয়ার জন্য তাদের চাল দরকার হয় এছাড়াও আটা দরকার হয় সবই এই কৃষির উপর নির্ভরশীল তাদের এই সব জিনিস খুবই প্রয়োজন হয় তারা এই সব বিষয় জানতে আগ্রহী হয় এছাড়াও মৎস্য শিল্প যেহেতু শহরের মানুষ পুকুর দেখেনি বা মাছ কীভাবে বেড়ে ওঠে কীভাবে মাছ পুকুরে ছাড়া হয় কীভাবে ধরা হয় সবটা সম্পর্কে তারা জানতে আগ্রহী এছাড়াও রয়েছে বিভিন্ন ভাস্কর্য শিল্প এর ফলে শহরের স্থান থেকে বহু পর্যটক আমাদের এখানে আসে এবং তারা জানতেও আগ্রহী হয় এবং বিভিন্ন জিনিস তারা নতুন নতুন জেনে তারপর বাড়ি ফিরেছে পর্যটনগুলো ঘুরে এবং এইগুলো দেখে তারপর জানে তারপর বাড়ি ফিরে যায়